হ্যাঁ একটা ভাষা ভিন্ন ভাষা বা উপভাষা বলে এরকম এলাকায় ভ্রমণ করার সময় তো অসুবিধা হয় যোগাযোগের জন্যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে হতে হয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও হতে হয়েছে বিশেষ করে রোজকারের যে সমস্ত কাজকর্ম বিভিন্ন অটোয় যাওয়া বা বাসে যাওয়া বা বিভিন্ন রাস্তার ধারের দোকানে খাওয়া দাওয়া করতে বা কিছু কেনাকাটার জন্যে সেই ক্ষেত্রে ভাষার সমস্যা থাকে মানুষজনকে বোঝাতে ঠিক কী চাইছি বা কী দিতে বলছি সেইটা বোঝাতে একটা ভালোই সমস্যা হয় এটা আমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও ঘটেছে যখন আমি বাঁকুড়ার দিকে বা পুরুলিয়ার দিকে গিয়েছি তখন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি লোকজন সেখানকার আঞ্চলিক ভাষা ই ওয়াকিবহাল এবং তারা সেই ভাষাতেই কথা বলে এবং তাদের ভাষার গত দিক থেকে একটু অন্য রকম তো সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং মানুষের সাথে যোগাযোগ করতে একটু সমস্যা হয়েছে তবে হ্যাঁ ধীরে সুস্থে ধীরে সুস্থে লোককে বোঝাতে হয়েছে বাংলাতে বা অন্যান্য ভাষাতে কমন বা প্র প্রচলিত শব্দ প্রয়োগ করে কীভাবে লোকজনকে সেটাকে বোঝানো যায় বা সেটা কী জানতে চাইছি বা কী বলতে চাইছি সেটা সহজে কীভাবে বোঝানো যায় অঙ্গা অঙ্গভঙ্গির মাধ্যমে বা প্রচলিত কিছু শব্দ প্রয়োগ করে সেইটা থেকে লোকজনকে বোঝাতে হয়েছে এবং সেইভাবেই কাজ চালাতে হয়েছে আমাদেরকে